দেখ প্রথমে জেলেরা সাগরে গিয়ে জাল ফেলে মাছ ধরে এবার মাছগুলো যেরকম ওঠে সেই দামে বিবেচনা করে বাজারে গিয়ে একটা নির্দিষ্ট দামে বড় পাইকারি বিক্রেতাদের কাছে বেচে দেয় বা নিজেরাই নিয়ে বসে পড়ে যাতে আমার নিজের মাছগুলো বিক্রি হয়ে যায় তাড়াতাড়ি এবার সেই মাছগুলো সাধারণ ক্রেতারা গিয়ে কেনে নিজের দাম দর করে এবার প্রতিটা জায়গায় একটা বড় মাছের বাজার রয়েছে একটা না আর একটা মাছের বাজার অবশ্যই থাকবে এবার সেখানে প্রতি ধরনের মাছ পাওয়া যায় সাগরের মাছ নদীর মাছ পুকুরের মাছ সব ধরনের মাছ বিক্রি হয়